হ্যালো আপনি কি পোস্ত রেস্টুরেন থেকে কথা বলছেন বলছি দাদা আমি না বাড়ির কাজে এত ব্যস্ত ছিলাম যে রান্না করতে পারি নি তো এখন অর্ডার দিলে দুপুর দুটোর মধ্যে পাওয়া যাবে আমার বাড়ি নাকতলা লক্ষ্মীনারায়ণ কলোনি হ্যাঁ তাহলে অর্ডারটা নিন দু প্লেট চিকেন থালি আর একটা মটন থালি হ্যাঁ আর একটু গরম করে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে বলছি যে নিয়ে আসবে তাকে বলবেন এসে আমাকে ফোন করতে হ্যাঁ রাখলাম তাহলে